আমাদের রাজ্যে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার অনেক জায়গা আছে দীঘা যেমন সমুদ্র সৈকত আর দার্জিলিং জলপ্রপাত খুবই সুন্দর লাগে আর তাছাড়াও আমাদের ভিন্ন আরও আর এর জন্য বনের জন্য আছে সুন্দরবন অভয়ারণ্য সুন্দরবন আর এছাড়াও বিকল্প যে প্রকল্পগুলো আছে জাদুঘর আছে ভিক্টোরিয়া আছে চিড়িয়াখানা আছে ঘোরার জন্যে প্রচুর হচ্ছে দর্শনার্থীরা আসে আমাদের এখানে এ পর্যটকরা আসে দেখার জন্য